মাছ ধরতে গিয়ে সাধারণত অতিরিক্ত হঠাৎ অতিরিক্ত বর্ষায় বজ্রপাত

ঝড়ের সম্মুখীন হতে হয়েছিলো হ্যাঁ হয়েছি অনেক খারাপ আবহাওয়ার সম্মুখীন হয়েছি আর মোকাবিলা করেছিলাম হওয়া মাত্র ভীষণ জোরে হাওয়া এসসিলো এটার সাথে সাথে মাটির সাথে নিজের শরীরটাকে মিলিয়ে দিয়েছিলাম গায়ে হাওয়াটা আমি বাঁধাতে দিই নি আর দ্বিতীয়ত এক দিন বর্ষার সময় অতিরিক্ত বর্ষা বজ্রপাতের সময় দুকূলে আশেপাশে কোনো ঘরবাড়ি না থাকায় আমি একটা পুকুরে গিয়ে গলা নিজের গলাটা বার করে ঘণ্টাখানিক ছিলাম তারপর কেটে গেলে সেখান থেকে চলে আসি